প্রাণীদের যত্ন নেওয়ার জন্য প্রাকৃতিক ও জৈব পদ্ধতি ব্যবহার করি কিছু সুবিধা সেগুলো হলো যে আমি আমাদের যে পশুগুলো থাকে সেই পশুগুলোর জন্য জৈব জৈব কিছু হয় যেমন খোল খোল খাওয়ানোর ফলে মানে পশুদের স্বাস্থ্য ভালো থাকে এবং ভাতের ফ্যান গাছের পাতা তার পরে খড় এগুলো খাওয়াই বা আমার বাড়িতে তো সেরকম ধরনের অতটাও ফ্যান পাওয়া যায় না বা সবজির খোসা পাওয়া যায় না তার জন্য আমি যাই অনেকের বাড়িতে প্লা প্যাকেট দিয়ে আসি বা ঝুড়ি দিয়ে আসি তারা তাতে রেখে দেয় আর ফ্যানের জন্য বালতি দিয়ে আসি তারা সেই তাতে তাদের ফ্যানগুলো রেখে দেয় বা সবজির খোসাগুলো রেখে দেয় দিলে আমি সেগুলো বাড়িতে নিয়ে আসি নিয়ে এসে আমার বাড়ির পশুদেরকে খাওয়াই আর যেসব গরু বা পশুদের পেটে বাচ্চা থাকে তাদেরকে আমি তাদেরকে আমি এগুলো খাওয়াই খাওয়ালে সেই পশুগুলোরও স্বাস্থ্য ভালো থাকে আর আমি বড়দের কাছ থেকেও এসব নিয়ে অনেক পরামর্শ পাই তারাও অনেক পরামর্শ দেয় তার পরে আমি সেই গরু গরুগুলোকে আশেপাশে কোথাও ও বেঁধে রাখি বেঁধে রাখলে সেখানকার ঘাস খায় বা খড় দিয়ে আসি এইভাবে অনেক রকমভাবে আমি অনেক পশুপালন করি হ্যাঁ যেসব পশুদের যত্ন নেওয়া খুবই প্রয়োজন বা প্রকৃতির আরও অনেক ধরনের যেমন ধানের থেকেও আমরা যে গুঁড়ো পাই সেই গুঁড়ো দিয়েও পশুদেরকে মানে খাইয়ে স্বাস্থ্য ঠিক রাখতে হয় বা যেসব ঘাসগুলো আমরা খাওয়াই সেই ঘাসগুলোও আমরা অনেক সময় কী করি সেগুলোকে একত্রে সেদ্ধ করি জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে তাদেরকে খাওয়াই এভাবেই আমি পশুদের অনেক যত্ন নিই আর বড়দের থেকেও পরামর্শ তারা দেয় বড়দের যেমন আশেপাশে যারা পশু পোষে তারা আমাদেরকে বলে কীভাবে পশুটাকে ভালো রাকতে হবে এসব পরামর্শ পাই বাড়ির বড়রাও বলে